হ্যাঁ বলছি মোবাইল এক্সপ্রেস থেকে বলছেন হ্যাঁ বলছি আপনি কি দোকানের মালিক হ্যাঁ হ্যাঁ আমি একটা ফাইভ জির সেট নেবো এবার কীরকম কী দাম একটু যদি বলতে পারেন যে যে কম্পানির নেবো আর কি হ্যাঁ এবার ভিভোটা নিলে ক কীরকম পড়বে আচ্ছা ঠিক আছে আর আপনারা কি ডিসকাউন্ট কিছু দেন আচ্ছা আমি যদি ধরুন একটা তিরিশ হাজার টাকার ফোন নিই হ্যাঁ তারপরে আমি হয়তো একসাথে অতোটা টাকা দিতে পারবো না কিছু কিছু নিয়মের মাধ্যম আর কি সপ্তাহে কিংবা মাসে মাসে সেটাই বলছি তাহলে আমি কালকে হোক কিংবা পরশু সকালে হোক আপনার সাথে যেয়ে সামনা সামনি কথা বলবো আজকে তো আর হবে না কালকে সকালে হোক বিকেলে হোক যখন হোক যেয়ে কীরকম কী আছে হ্যাঁ আমি আমার বন্ধু দুজনে মিলে যাবো যেয়ে একটু আলোচনা করে কথা বলবো আপনি আমাকে একটু বুঝিয়ে বলে বললে আমরা একটু বুঝতে পারবো আর কি হ্যাঁ

হুম হুম এবার তো কোন কম্পানিরটা হ্যাঁ কোন কম্পানিরটা ভালো সেটাও তো আমরা বুঝতে পারছি না আপনি তো যেহেতু ওই ব্যাপারে আছেন ওই লাইনে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ